বাংলা ভাষা সমগ্র বাংলা বা বাঙালি জাতির গর্ব বাঙালি যে আলাদা একটা সংস্কৃৃতি সেটা তার ভাষার মাধ্যমে বোঝা যায় তাদের তাদের সাহিত্য চর্চা তাদের বিজ্ঞান চর্চা হ্যাঁ বিভিন্ন মনীষীরা বড় বড় মনীষীরা এ বাংলার থেকে উঠে এসেছেন এবং বাংলার সংস্কৃতিকে সারা বিশ্বর দরবারে স্থাপন করেছেন বাংলা ভাষা হলো বিশ্বের দ্বিতীয় আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ সবথেকে সুন্দর লেখা হয় যে সমস্ত ভাষাগুলো তার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে বাংলা সেদিক থেকে বাঙালির গর্ব যে বাংলা ভাষা বা বাংলা হরফ বিশ্বের দ্বিতীয় আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ এছাড়াও বাংলার বুক থেকে বিভিন্ন মনীষীরা মনীষীর উত্থান হয়েছে স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব যার বাণীতে যার কথায় মোহিত হয়েছিলেন এক সময় হ্যাঁ যিনি বিশ্বর দরবারে হিন্দু ধর্মকে স্থাপন করেছিলেন এছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চার জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন হ্যাঁ এছাড়াও আছেন কবি সত্যেন্দ্রনাথ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ দত্ত হ্যাঁ জগদীশ চন্দ্র বসু বর্তমান দিনের অমর্ত্য সেন অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তারা বিশ্ব দরবারে বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে স্থাপন করেছেন এছাড়া বাংলা সংস্কৃতির অঙ্গ হিসেবে বিভিন্ন রকম সাংস্কৃতিক লোকগান এছাড়াও বিভিন্ন রকম ধরনের নৃত্য যেমন ছৌ নাচ সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে একটা অনন্য কীর্তি হ্যাঁ বাংলা তথা তখনকার অখণ্ড বাংলার যিনি রাজা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার কথা আমরা ইতিহাসে পড়েছি হ্যাঁ তাপর তিনি তার কীর্তি সারা ভারতবর্ষের বুকে স্থাপন করেছেন ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে